বলছি কি যে এটা হ্যাঁ বলছি যে কেরকম কেরকম ধরনের শাড়ি এনেছো একটু বললে ভালো হতো হ্যাঁ হ্যাঁ সেম আমি যেরকম বলেছিলাম সেরকম তো ঠিক আছে একই একই রকমের দু পিস আমি চেয়েছিলাম ওরকমই কিন্তু এই সেম ওরকম আচ্ছা ঠিক আছে কাল সকালে সা কটার দিকে যাবো একটু বলুন আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ চলে আসবো তো আর আমার একটা ভায়ের জন্য একটা প্যান্ট নেওয়ার ছিলো প্যান্টের কেরকম ভালো আছে তো তা আমি এই সাতটা আটটার দিকে বেরোচ্ছি জিন্স আর ওই যে শাড়ি দুটোর কথা বলেছিলাম ওই দুটো একটু সাইড করে রেখে দিন আচ্ছা ঠিক আছে